হ্যালো হ্যাঁ জয়া দি বলছো জানো তোমাকে তো অনেকদিন থেকে একটা কথা বলবো বলবো বলাই হয় নি জানো তো আমাদের আলিপুরদুয়ারে যে আদ্যাপীঠ মায়ের মন্দির হয়েছে হ্যাঁ হ্যাঁ আদ্যামায়ের মন্দিরটা তুমি কি গিয়েছিলে চলো না দুজনে একদিন চলে যাই হুম হ্যাঁ হ্যাঁ চলো দুজনে চ গিয়ে চলে আসি আবার শুনলাম যে ওখানে খুব নিষ্ঠা সহকারে পুজো হয় আবার ভোগেরও আয়োজন করা হয় হুম হুম ওটাই ভালো হবে চলো আমরা অষ্টমী পুজোর দিনই যাই তাহলে সেই দিন তিথিটাও ভালো থাকবে আমরা পুজো দিয়ে একেবারে সারা দিন ওখানে কাটিয়ে চারপাশ ঘুরে ও আদ্যামায়ের প্রার্থনা টার্থনা করে তারপরে আমরা আসতে পারবো তুমি কি বলো তাই না আসলে তো এরকম মানে আমাদের তো এত কাজের চাপে আমাদের মানে শান্তির জায়গা খুঁজে পাই না এই ধর্মীয় একটা জায়গা এখানে গিয়ে যদি একটু মানসিক শান্তি মেলে এটাই কম কীসের তাই না আমার তো আজকেই যেতে ইচ্ছে করছে তুমি এইভাবে বলছো তোমার কথা শুনে হ্যাঁ হ্যাঁ চলো তাহলে তুমি তোমার মেয়েকে নেবে আমিও আমার মেয়েকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়বো দশটার মধ্যে পুজোর ভোগ কখন হয় তুমি কি জানো কিছু ও আচ্ছা আচ্ছা আমি কি কোনো এরকম পুজো দেওয়ার জন্য নাম লেখানোর কোনো ব্যবস্থা ট্যাবস্থা রয়েছে কিনা একটু জেনে গেলে সুবিধা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমিও মনে মনে রেডি হও আমিও রেডি হই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ছাড়ছি